হ্যাঁ বলুন হ্যাঁ কেন বলুন চলে এসেছে কী বলুন তো দিদি সবে তো পুজোর মার্কেটটা গেলো কেনা বেচা হয়েছে অনেক আর কয়েকটা একটু জিনিসপত্র বাকি আছে আপনি এক সপ্তাহ পর আসুন তাহলে খুব ভালো হয় প্রাইস আপনার ও দামের মধ্যেই আছে ওরকম হ্যাঁ ভালো আছে আপনি আসুন তারপরে আর কী দাম দর হবে খন হ্যাঁ হয় হুম দাম তেমন হয় না আপনার রেঞ্জের মধ্যেই হবে আপনি আসুন তারপরে আর কী দেখবেন যদি ভালো লাগে আপনার তাহলে দেখে দাম দর নয় হবে হ্যাঁ হুম হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো ব্যবসা ভালোই চলছে জানেনই তো পুজোর ইয়ে চল সিজেন গেল ভালোই যাবে পুজো ভালোই কেটেছে আপনার পুজো ভালো কেটেছে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন